কুড়ি তারিখে আমি যে নেকলেসটি কিনেছিলাম সেটা যতটা ভালো ভেবেছিলাম বেশ কয়েকদিন ব্যবহার করার পর বুঝলাম ঐ নেকলেসটি অতটাও ভালো নয় যখন কিনেছিলাম তখন তো তার রঙটা ছিল পাকা সোনার মতো টকটকে কিন্তু কয়েকদিন পরার পর জল আর ঘামে তার রঙ কিছুটা চটে গেছে তামাটে ভাব বেরিয়ে এসেছে যেটা খুবই অপছন্দের বিষয় আরও জানতে পারলাম আমি দোকানদারের কিছুটা কাছে কিছুটা ঠকে গেছি তার কারণ নেকলেসটির দাম আমার কাছে একটু বেশিই নিয়ে নিয়েছে